আমনি কি আপনার দেশের বাইরে ভ্রমণ করেছেন হ্যাঁ আমি দেশের বাইরে অনেকবারই ভ্রমণ করেছি আপনার ভ্রমণের উদ্দেশ্য কি ছিল আমার ভ্রমণের উদ্দেশ্য অনেক কিছুই ছিল কারণ এক দুটা উদ্দেশ্য থাকলে আমি কখনোই দেশের বাইরে ভ্রমণ করতে যেতাম না আমার অনেক ধরনের উদ্দেশ্য ছিল বলেই আমি দেশের বাইরে ভ্রমণ করতে গিয়েছিলাম যেমন ধরুন উদ্দেশ্য ছিল আমি যে দেশে সবকিছু দেখে দেখে হালচাল দেখে বড়ো হচ্ছি যাতে বাইরের দেশটাও যাতে ভালোভাবে আমার চেনাজানা হয় ভালোভাবে দেখতে পারি কতটা সুন্দর লাগে আমাদের দেশের থেকে কতটা উন্নত বা আমাদের দেশের থেকে কতটা নীচে সে সব আমি দেখার জন্য বাইরের দেশে ভ্রমণ করতে গিয়েছিলাম এবং নিজেদের দেশে প্রতিবারে প্রতিবছর ভ্রমণ করি যে মজাটা পাই আমি ভেবেছিলাম বাইরের দেশে গিয়ে একবার দেখি তার থেকে কতটা বেশি ভ্রমণ ভ্রমণে আমরা মজা বা আনন্দ উপভোগ করতে পারি কিন্তু আমি বাইরের দেশে গিয়ে দেখেছি ঠিকমতো ভালোই মোটামুটি ভালোই আনন্দ উপভোগ বন্ধু বান্ধবদের বা পরিবার আত্মীয় স্বজনদের সাথে মজা উপভোগ করতে পারছি কিন্তু নিজেদের দেশের যতটা পারছিলাম বাইরের দেশে ঠিক ততটা পারি না তাই আমার মনে হয় নিজেদের দেশে ভ্রমণ করাটা আমার উচিত বলে মনে হয়